বর্তমান যুগের যে গান বাজনা হয় আধুনিক গান বাজনা কিন্তু সুফি গান বলতে আমরা যা বুঝি বাউল গান কিন্তু বাউল গান এখনকার ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করেন না কিন্তু আমরা তো আগের দিনের লোক পুরোনো লোক আমাদের বাউল গান শুনতে এত ভালো লাগে তখন আর কিছু অন্য কোনো দিকে আমাদের মন যায় না খালি বাউল গানই শুনতে ইচ্ছা হয় যেমন ওই এই এই যে বাউল গান বলতে আমরা বেশ পূর্ণ্য দাস বাউলের গানটা খুব পছন্দ করি ওনার যে গলা ওনার গলাতে এই যে গানগুলো সাধের লাউ তারপরে মাটির ভিতর এই যে গানগুলো এই গানগুলো শোনার জন্য আমরা একদম কান পেতে থাকি হ্যাঁ বাউল গানের যে ব্যাপারটা এই বাউল গান বাউল বাউলই এইটা কোনো দিনও আর পুরনো হবে না বাউল যারা ভালোবাসে তারা আর কিচ্ছু না বাউল শুনতেই ইচ্ছুক হ্যাঁ আমিও বাউল গান খুব ভালোবাসি বাউল বলতে বাউল গানের রেকর্ড আমরা মানে বাড়িতে আমরা রাখি সময় সময়ে কাজের মাধ্যমে যখন অবসর টাইম পাই তখন এই ক্যাসেটটা আমরা চালাই চালাইয়া বাউল গান আমরা ও সপরিবারে নিয়ে আমরা গানটা শুনতে এবং গানটা খুব ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে এখন আস্তে আস্তে দেখি যে এখনকার ছেলেমেয়েরাও বাউল গান বেশ শুনতে ইচ্ছুক হ্যাঁ এবং কতগুলা বাউল বাউলের প্রোগ্রামও হয় আগে এগুলো ছিল না এখনকার বাউলের প্রোগ্রামও হয় এই প্রোগ্রামে বেশ লোকজনও হয় কারণ যখন গানটাকে মানুষ পছন্দ করে ভালোবাসে তখনই লোকজনের সমাবেশটা হয়